বীরভূম থেকে কলকাতায় যে আলিপুর চিড়িয়াখানা আছে তখন আমরা তখন আমার আট বছর বয়েস তখন মা বাবার সঙ্গে ওখানে ঘুরতে গিয়েছিলাম গিয়ে ওখানে পশু পাখি অনেক কিছু দেখেছি এবং ঘোরাটাও খুব আনন্দের হয়েছে কেন তখন বাচ্চা মায়ের হাত ধরে তখন অনেক ঘুরেছি